হ্যালো দাদা আমাকে পাঁচশো টাকার তেল ভরে দিন তো দাদা আচ্ছা দাদা আমি তো এখানে নতুন তাই এখানে আশেপাশে সম্বলেশ্বরীর মন্দির কোথায় সম্বলেশ্বরীর মন্দির কোথায় জানেন আমি সেখানে একটু পুজো দিতে যাবো হ্যাঁ আমি হেঁটেই যাবো

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি গুনে নিচ্ছি কাউকে জিজ্ঞেস করতে হবে

এখন পুজো দেওয়া যাবে এখন পুজো দেওয়া যাবে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ